বাংলা ভাষার আমার কাছে বিশেষ বৈশিষ্ট অনেক রয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানি না এবং বাংলা ভাষায় কথা বলতে আমার খুব ভালো লাগে এবং বাংলা ভাষায় যেই কবিতা রয়েছে সেই কবিতাও আমার খুব ভালো লাগে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রয়েছে জীবনানন্দ দাশের লেখা কবিতা রয়েছে আমার এখনও অবধি প্রিয় কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটি এটি আমার জীবনের প্রত্যেকটা সময়ই নানা রকমভাবে আমাকে মোটিভেট করে গিয়েছে এবং কবিতাটির কয়েকটি লাইন আমি বলে শোনাচ্ছি যে জন্য আমার কাছে বাংলা ভাষা অনন্য লাগে সেটা হচ্ছে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম